কিছু যানবাহনের নাম যেমন সাইকেল বাইসাইকেল মোটরসাইকেল অটো টোটো ডুবোজাহাজ উড়োজাহাজ ভেলা নৌকো পালকি বাইক রিকশা ভ্যান গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বাস দোতলা বাস ট্রাক হেলিকপ্টার রেলগাড়ি অ্যাম্বুলেন্স দমকল বিমান জাহাজ তারপর প্লেন ট্র্যাক্টার বোলেরো রয়্যাল এনফিল্ড

রোড রোলার ট্রাম ইত্যাদি